আমার এই গ্যাস আসার ফলে আমার অনেক সুবিধা হয়েছে এই গ্যাস না থাকাতে আমরা আগে কাঠের উনুনে রান্নাবান্না করতাম কিন্তু এই গ্যাস আসাতে আমাদের আর কাঠের উনুনে রান্নাবান্না করতেও লাগে না এবং কালিঝুলিও হয় না তাতে আমাদের প্রচুর কাজ কম হয়েছে এখন সহজেই আমরা রান্নাবান্না করতে পারি স্কুল কলেজে পাঠাতে পারি সময়ে অনেক সময় আমাদের হাতেও থাকে তার ফলে মাঝখানে আমরা অনেক কিছু অন্য সব কাজ করতে পারি গ্যাসটি আমি মনে করি প্রত্যেক বাড়িতে নেওয়া উচিত এই গ্যাসটি নেওয়াতে আসা যাওয়া মানুষ রাত হোক যখন হোক আমরা খাবার সহজেই তৈরি করতে পারি ভালো জিনিস খুব অল্প টাইমের মধ্যেই করে নিতে পারি আর আর একটা সুবিধা গ্যাস ফোন করলেই বাড়িতে গ্যাস দিয়ে যায় আমাদের তাতে আমরা বিরাট উপকৃত হয়েছি